হ্যালো কে বলছেন বলুন হ্যাঁ বলুন হ্যাঁ জয়ন্তদা বলছি লিগাল এজেন্সি আচ্ছা

হ্যাঁ ভাঁড়া তো পাওয়া যাবে আপনি কতজন কী যাবেন আমাকে একটু বলবেন

আচ্ছা ছজন তাই তো আচ্ছা ঠিক আছে তার মানে আশা করি একটা স্করপিও বা টুরিস্ট যে ইয়েগুলো হয় টুরিস্ট ভিকায়েলগুলো ওইগুলো দিয়ে দিলে হয়ে যাবে না কি ভাঁড়া আছে বলতে আপনি মানে আমাকে জায়গা না বললে আমি কী করে জানাবো যে কোথায় যাবেন কী কদিন কী থাকবেন দীঘা যাবেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে প্রথমে আপনি দীঘা যাবেন পুরী বেড়িয়ে যাবেন তাই তো হুম আচ্ছা বুঝতে পেরেছি হুম হুম বুঝতে পারছি যেহেতু আপনারা আটজন যাবেন দুটো জায়গা মিলিয়ে আপনাদের প্রায় পড়বে কুড়ি বাইশ হাজার টাকার মতো বুঝলেন একদম ভালো হোটেল থাকবে ঠিক আছে ভালো হোটেল থাকবে খাওয়া দাওয়া ভালো পাবেন তিনবেলা খাওয়া দাওয়া পাবেন হ্যাঁ বলুন হা হা আমি কম করেই বলেছি দাদা এবার কী আর বলব আপনাকে আচ্ছা ঠিক আছে আমু আপনি ওই যে বাঁকুড়া বাস্ট্যান্ডের ওই পাশের গলিটায় তো আপনার বাড়িটা না কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ